হ্যালো হ্যাঁ দাদা ব দাদা বলছি আমি নতুন দোকান খুলছি একটা বুঝতে পারলেন হ্যাঁ তা আপনি আপনা আমার আপনার দোকান থেকে আমি মালপত্র মানে কিনবো আর কি তা হ্যাঁ হ্যাঁ আমি যাওয়ার আগে আমি যা আমি আপনার ওখানে গিয়ে কেনাকাটা ভালো হতো তা আপনি আপনাদের জায়গাটা কোথায় আর কি ঐ মানে হ্যাঁ হ্যাঁ আমি এখন অনলাইনে দেখলাম আপনার এটা মানে অ্যাডটা দেখে দেখেছিলাম আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম আমি কি করে যাবো একটু বললে বললে খুব ভালো হতো মানে আপনার ওখানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তা আমি লিস্ট করে আপনাকে পাঠিয়ে পাঠিয়ে দিলে আপনি তা এইটা এ করে রাখবেন হ্যাঁ হ্যাঁ ঐ সমস্ত জিনিস পাওয়া যাবে তো ওখানে মোটামুটি আর দাদা রেটটা কেমন নেবেন প্রাইসটা কেমন নেবেন হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ আ আচ্ছা দাদা আচ্ছা দাদা আমি তাহলে সময় করে যাই এক যাই দাদা তাহলে গিয়ে কথা হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা হ্যাঁ রাখছি তাহলে